পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রধান অনুষ্ঠানগুলো হলো দুর্গা উৎসব কালী পুজো ঈদ সরস্বতী পুজো বিভিন্ন রকম সংস্কৃতি আছে এই এই সংস্কৃতির সঙ্গেই উৎসবগুলো জড়িত এছাড়া আছে বইমেলা যেমন ধরুন বড় বড় সিনেমা হল আছে এখানে আন্তর্জাতিক সিনেমা হলও দেখা যায় ইন্টারন্যাশনাল সিনেমা বাইরের দেশের সিনেমাও পরিদর্শন করা হয় বছরে একবার দুবার সেগুলো ভালো লাগে আমাদের বাঙালির উৎসব মানেই বারো মাসে তেরো পার্বণ কিছু না কিছু উৎসব লেগেই আছে সে কথা আর বলার নেই